হ্যাঁ কে কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কতদিন ধরে চলছে এটা তো আপনি আগে কাউকে দেখিয়েছেন তো পেটে ব্যথার সঙ্গে মানে কী কী আরও কিছু অসুবিধা পাতলা পায়খানা গ্যাস হয়ে আছে সকাল সকাল উঠে এরকম কোন সমস্যা আছে কি আচ্ছা আচ্ছা আচ্ছা বুকে ব্যথা হচ্ছে আচ্ছা আপনি কোনোদিন রিপোর্ট করিয়েছেন ছবি টবি করিয়েছেন পেটের কোন সমস্যা আছে কিনা এরকম এরকম ছবি করিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন আসুবিধা নেই আপনি কোথায় বাড়ি আপনার আগে বলুন আচ্ছা আচ্ছা তাহলে ঠিকই আছে আমার আশেপাশেই আছেন আপনি তো আপনি এক হ্যাঁ আমার চেম্বার হচ্ছে খোশবাগানের ওখানে আছে খোশবাগানের মসজিদের পাশে একটা চেম্বার আছে তো সেইখানে আমি বসি সপ্তাহে ধরুন চারদিন আমি বসি তো হ্যাঁ আমি সোমবার থেকে ওই বৃহস্পতিবার অবধি বসি তারপর আর বসি না আর সাড়ে পাঁচটা অবধি থাকি বিকেল সাড়ে পাঁচটা আর মাত্র কিন্তু আমি কুড়িজনকে দেখি প্রথম ঠিক আছে হ্যাঁ আমার ফি হচ্ছে ধরুন পাঁচশো হ্যাঁ নাম লেখানোর সিস্টেম হচ্ছে সপ্তাহে একদিন আসতে হবে শনিবার করে সকাল সকাল এসে আপনাকে কুড়িজনের মধ্যে নাম লেখাতে হবে হ্যাঁ কম্পাউন্ডার আছে ওখানে সবাই থাকবে আপনাকে ওই প্রথম কুড়িজনের মধ্যে নাম লেখাতে হবে কারণ কুড়িজনের বেশি আমি দেখিনা তো আপনি যদি পারেন তাহলে একদিন সপ্তাহে এসে নামটা লিখিয়ে যাবেন হ্যাঁ বলছি যে তাহলে আপনার কোন আত্মীয়স্বজন যদি আপনি যদি নাম লেখাতে না পারেন তাহলে হয়তো আপনার কোন আত্মীয়স্বজন যদি কেউ থাকে তাহলে সে গিয়ে নাম লেখালেও হবে কোন অসুবিধা নেই তো আপনি আপনার যদি মানে ফি নিয়ে কোন অসুবিধা থাকে সেটা না হয় পরে একটুখানি ঠিক করে দেওয়া যাবে ওটা যদি খুবই একটু আর্থিক দিকে দুর্বল হন তাহলে আমাদের ওই কম্পাউন্ডার থাকবে বিশেষ ব্যবস্থা আছে অর্থাৎ উনি একটু কমসম করে দেবেন সেটা নিয়ে আপনার কোন অসুবিধা নেই তো আপনি এক কাজ করুন আপনি আগে শনিবার এসে আগে নামটা লিখিয়ে যান হ্যাঁ সামনের সপ্তাহে শনিবার এসে একটা নাম লিখিয়ে যান তাহলেই হবে তারপর তো আপনি এসে যেদিন খুশি হোক দেখিয়ে যাবেন একদিন হ্যাঁ হ্যাঁ ও কোন অসুবিধা নেই ঠিক আছে আপনি আগে আসুন নাম আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আসুন আগে আপনি লেখান তারপরে আপনার বোর আমাকে পরিচয় দিলেই হবে আমি বুঝে যাব কোন অসুবিধা নেই ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ